আসানসোলে যেসব পর্যটন স্থানগুলো রয়েছে সেখানে ট্যুরিস্ট গাইড বলতে গেলে সরকারিভাবে সেইভাবে কোনোরকম মানে বিশেষ কিছু গাইডলাইন নেই যেখানে সরকারি কোনো গাইড মানে ইয়ে দর্শনীয় স্থানগুলো ঘোরাবে এইভাবে কিন্তু কিছু কিছু বেসরকারি সংস্থা দু একটা বেসরকারি সংস্থা আছে যারা এই গাইডের কাজ করে তারা খুব ভালোভাবেই কাজ করে বিভিন্ন যে অঞ্চলগুলো বিশেষ করে মাইথন বা পরবর্তী মানে অন্য কোনো দেব দেবদেবীর স্থান যেগুলো আসানসোলের ইতিহাসের সঙ্গে ভীষণভাবে যুক্ত আসানসোলের সৃষ্টির সঙ্গে সেইগুলো এবং পাশাপাশি অন্য জেলা পাশের শহর মানে জেলা পুরুলিয়ায় মুরাড্ডি ড্যাম বা বরন্তি বা গড়পঞ্চকোট এইগুলো বিশেষ আকর্ষণীয় জায়গা যেগুলোতে বেশ কিছু বেসরকারি গাইড সংস্থা যা এই ট্যুরে ইয়ে করে সাহায্য করে তো সরকারিভাবে সেইভাবে কোনোরকম সংস্থা নেই সরকারি সংস্থা নেই যেখানে ব্যবস্থা নেই যে যারা সঠিকভাবে গাইড করবে বা ঘুরিয়ে দেখাবে এইরকম আপাতত এইভাবেই চলছে আশা করি ভবিষ্যতে এটার উন্নতি হবে এই এই পর্যটন ব্যাপারটা